আমি বার্নপুর থেকে বলছি আপনাদের এই গঙ্গা হোটেলে যে অর্ডার দিয়েছিলাম মাছ ভাত তরকারি সমস্ত কিছুর পাশাপাশি যেটা দিতে ভুলে গেছি সেটা হচ্ছে চাটনি আর সস দয়া করে এই দুটো যোগ করে আমাকে পাঠিয়ে দেবেন